আমি পশ্চিমবঙ্গের একজন কৃষক হিসাবে আমাকে যেই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম যে সমস্যাগুলি হলো আমার জেলা হুগলি জেলা আমার হুগলি জেলায় যে সমস্ত চাষ আবাদ হয়ে থাকে তার মধ্যে প্রধান হলো আলু এবং আলুই আমার এলাকার প্রধান অর্থকরী ফসল বা আমার রাজ্যের মধ্যে আমার জেলাই প্রথম আলু উৎপাদনে সর্ব বেশি পরিমাণ আলু উৎপাদন করে থাকে বা আলু চাষ করে থাকেন অপর দিকে ধান তো আমাকে এই চাষ আবাদের ক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকা তার মধ্যে অন্যতম হলো সরকার যেভাবে কৃষকদের সহায়তা করে না বলে মনে হয় না কেননা সরকার যে পরিমাণ অর্থ চাষিদেরকে প্রদান করা উচিত বা বীজ সার প্রদান করা উচিত তা নির্দিষ্টভাবে করে থাকে না যদিও কিছু বীজ দিয়ে থাকে সরকার তারও গুণগত মান মোটেই ভালো নয় তো কোনো চাষিই সরকারি বীজ রোপণ করতে চায় না কেননা সরকারি বীজ সাধারণত গুণগত মান খারাপ এবং তাতে উপযুক্ত পণ্য উৎপাদন ফসল উৎপাদন করা যায় না অপেক্ষাকৃত বাজার থেকে যে সমস্ত বিভিন্ন ব্যবসাদারের কাছ থেকে কেনা যে সমস্ত বীজ রয়েছে তাতে বেশি ফলনের সম্মুখীন হতে হয় তো সরকার এই ব্যাপারে সদিচ্ছা দেখায় না সরকারি পণ্যে ঘুরে চাষিদের সুবিধার পরিবর্তে অসুবিধা হয় অপর দিকে যে সমস্ত কৃষি সরঞ্জাম ব্যবহার কৃষি সরঞ্জামের ব্যবহার ক্ষেত্রেও বিভিন্ন আমাদের রাজ্যের জমি খুব ছোটো পরিমাণ জমি পাঞ্জাবে যে পরিমাণ বড় বড় আকারের জমি চাষ করা হয় আমাদের এলাকায় অত বৃহৎ জমি নেই ছোটো আকারের জমি চাষ করা হয় যার ফলে যে সমস্ত আধুনিক কৃষিজ সরঞ্জাম রয়েছে সেই সমস্ত সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কেননা খুব ছোটো পরিমাণ অল্প পরিমাণ জমিতে সেই সমস্ত আধুনিক সরঞ্জাম ব্যবহার করা সম্ভব হয় না অপর দিকে যে সমস্ত সরকারের যে বিভিন্ন রকমের সার রাসায়নিক সার এবং কীটনাশক রয়েছে এক্ষেত্রেও সরকার সারের উপর ভর্তুকি তুলে নিয়েছে বা যার ফলে একাধিক পরি প্রচুর পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে এবং কীটনাশক ওষুধেরও বিভিন্ন দাম বৃদ্ধি পেয়েছে এবং সরকার এতে বিশেষ সদিচ্ছা দেখাচ্ছে বলে আমার অন্তত মনে হয় না আমাদের কৃষিকাজের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় সরকার কৃষিকাজের যখন সময় আসে বা আলু চাষের সময় আসে তখন সারের দাম প্রচুর মূল্য বৃদ্ধি পেয়ে যায় কৃত্রিমভাবে এক শ্রেণীর কালো বাজারি করে থাকে এক শ্রেণীর মানুষ এবং তারা কৃষকদেরকে বাধ্য করে একটা কৃত্রিমভাবে কৃত্রিমভাবে সারের সংকটের সৃষ্টি করেন এবং তারা এতে মুনাফা অর্জন করেন এবং খুব বেশি পরিমাণ প্রচুর পরিমাণ বেশি দামে সার বিক্রয় করে থাকে এবং সরকার বা উপযুক্ত যে বিডিও এসডিও রয়েছে বা কৃষি দপ্তর রয়েছে তারা তাতে বিশেষ গুরুত্ব আরোপ করে না ফলে এক শ্রেণীর মানুষ কালোবাজারি করে খুব বড় অঙ্কের অর্থ বা মুনাফা অর্জন করে থাকেন এবং কৃষকদেরকে সর্বদাই শোষিত হতে হয় সরকার যদি এই সারের কালোবাজারি ও এবং কীটনাশক ওষুধের কালোবাজারি রুখত এবং মূল্য নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করত সেক্ষেত্রে কৃষকের সমস্যা অনেকটাই সুরাহা হতো এবং তারা অনেকটাই লাভবান হতো বলে আমি মনে করি এছাড়া আমাদের গ্রাম বাংলায় উপযুক্ত কৃষি জমিতে প্রবেশের জন্য বিশেষ রাস্তার ব্যবস্থা নেই মাঠ গলিতে বা কৃষিক্ষেত্রে তো এই রাস্তাগুলির মান যদি উন্নত করা হয় তাহলে কৃষিজ সরঞ্জাম আধুনিক সরঞ্জাম নিয়ে প্রবেশ করা যাবে এবং কৃষিকাজে অনেকটাই অগ্রগতি ঘটবে এছাড়াও বিদ্যুৎ ব্যবস্থা এখনও অনেক জায়গায় আধুনিকভাবে বিদ্যুৎ পৌঁছায়নি যার ফলে যে সাবমার্সিবল বা মিনির মাধ্যমে সেচ ব্যবস্থার ব্যবস্থা রয়েছে সেচ ব্যবস্থার অনুন্নত রয়েছে সেচ ব্যবস্থার প্রতি সরকার যদি বিশেষ মনোনিবেশ করত তাহলে সেচ ব্যবস্থার সুবিধা হলে কৃষিকাজে অনেক সুবিধা হতো এবং অতি হতো বলে মনে হয় এছাড়া ঐতিহ্যবাহী কৃষকদের একটা যে এলাকার মানুষ যেই ধরনের ফসল উৎপাদন করে থাকে তারা বছরের পর বছর সেই ফসলই উৎপাদন করে থাকে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করে থাকে না যার ফলে বিশেষ বিশেষ মৌসমে সমস্ত ফসলের দাম সর্বত্র পাওয়া যায় না এতে সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়া আমার জেলার প্রধান অর্থকরী ফসল আলু এই আলুর ব্যাপারেও বিশ্বের সরকারের বৈষম্য লক্ষ করতে পারা যায় যখন বাজার দর বৃদ্ধি পায় আলুর সরকার বিভিন্নভাবে বর্ডারে ভিন রাজ্যে বা ভিন দেশে আলু পাচারে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করে এবং বাইরের রাজ্যে বা বাইরের দেশে পাঠাতে দেয় না এর ফলে কৃষকদেরও এবং আলু সংরক্ষণকারীদের একাধিক ক্ষতির সম্মুখীন হতে হয় বা সমস্যার সম্মুখীন হতে হয় অপর দিকে কৃষকদের যখন বিভিন্ন রকমের আলুর দাম যখন কমে যায় তখন সরকার সেই বিশেষ কোনো সদিচ্ছা দেখায় না বা কৃষকদের কোনো রকম সুযোগ সুবিধা দেয় না এর ফলে বৈষম্যমূলক আচরণ করে যেটি আমার চাষ আবাদের ক্ষেত্রে আমাদের একজন কৃষক হিসাবে খুব সমস্যার সম্মুখীন হতে হয় তো সরকার যদি এই সারের মূল্য বৃদ্ধির প্রতি বিশেষ নজর আরোপ করত এবং কালোবাজারির ক্ষেত্রে এবং অপর দিকে বিভিন্ন কৃষি পণ্য বাইরের দেশে বা বাইরের রাজ্যে বিভিন্ন পণ্য রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধের প্রতি শিথিল করত এবং বৈষম্যমূলক আচরণ বন্ধ করত তাহলে আমাদের কৃষিকাজের অবশ্যই কৃষক হিসাবে অনেক সুবিধা হতো